টেরেস বাগান এবং নিয়মিত বাগানের মধ্যে পার্থক্য টেরেস বাগান সাম সাধারণত ও ছোটো ধ ছোটো ধরনের হয় নিয়মিত বাগান সাধারণত বড়ো ধরনের হয় টেরেস বাগান সাধারণত টবের মধ্যেই লাগানো যায় আর নিয়মিত ও বাগান সা সাধারণত ও যতো খুশিই লাগাতে পারি আর টেরেস বাগানে সাধারণ বেশি লাগানো যায় না টেরেস বাগানে বেশি শো বেশি ফুলের চাষেই বেশি ফুলেরই চাষ বেশি হয় নিয়মিত বাগানে যে কোনো যে কোনো খুশি লাগাতে পারি টেরেস বাগানে টেরেস বাগানে যদি শিকড় বড়ো হয়ে যায় তাহলে সেখানে এই সুবিং সুবিধা হয় না তখন সেখানে সেই এই যাতে না শিকড় হয় সেই পরিমাণে এই ছোটো ছোটো গাছ সেখানে লাগানো হয় আর নিয়মিত বাগানে এ যা খুশি লাগাতে পারি আমি সবজি চাষ করতে পারি ফুল চাষ করতে পারি সব রকমের চাষ সেখানে করতে পারি এবং